স্থানীয় বা আঞ্চলিক পর্যটন যেটা আকর্ষণ আমাদের গ্রামের পাশেই আছে রঙ খাদান নামে পরিচিত এটা হয়েছিল আজ থেকে একশো বছর আগে একজন ব্যক্তি এটাকে খোদাই করেছিল অনেকটা খোদাই করেছিল তো এরপর কী হয় একশো বছর পরে ওখানের কিছু কিছু পাথর রয়ে গেছে যেগুলো আর ভাঙ এখন আর কোনও রাইটস নেই ওই পাথরগুলো তুলে নেওয়ার যেগুলো একটা দ্বীপের মতন হয়ে গেছে নিচটাতে কিচ্ছু নেই চারদিক মোরাম মরুভূমির মতো ওপরে কিছু ভুম মাটি আছে তার ওপরে কিছু গাছ আছে এরকম অনেক অনেক জায়গা রয়েছে আবার কোথাও কোথাও এক একটা ধার হাঁ করে কোনও কুমিরের মতো আছে তো এরকম এরকম এক একটা ধার আছে যেটা আমাদের এই আঞ্চলিক পর্যটন হয়েই যাবে যদি করা হয় একটা সুন্দরভাবে পরিবেশ যেখানটা চারদিকটা যদি আমরা ঘিরে একটা ট্যুরিজম পট হিসেবে করি তাহলে আমরা বাইরের দেশের যে বাইরের রাজ্যের বাইরে বলুন রাজ্যের মধ্যেই বলুন যারা শহরে থাকে তারা অনেকেই আসেন পিকনিক করতে তো সেই পিকনিক যদি ওই জায়গাটায় করা যায় অবশ্যই ভালো হবে কারণ ওখানে জলের ব্যবস্থাও আছে সামনে একটা খুবই সামনে একটা বাঁধ আছে যার মধ্যে সারা বছর জল ভরা থাকে তো ওখান থেকে ওরা জল পেয়ে যাবে রান্না করার জলের জন্য সামনেই একটা পাম্প আছে সেই পাম্প থেকে ওরা জল পেয়ে যাবে সো রান ছায়ায় দাঁড়ানোর জন্য খুব বড় বড় মহুল গাছ রয়েছে মহুল গাছ তো সেই গাছেও তারা ঠাঁই পেয়ে যাবে